আমি সমাজমাধ্যমে ছবি পোস্ট করি যেখানে সেটা হল ফেসবুক ফেসবুকে ছবি এবং আমার পছন্দের জিনিস হল আবৃত্তি সেই ছবি এবং আবৃত্তি আমি আমার ওই ফেসবুকের মাধ্যমে আপলোড করে থাকি এতে বিভিন্ন মানুষ এগুলো দেখে আমাকে উৎসাহ দেয় আমি তাদের উৎসাহে প্রেরিত হয়ে সেগুলো আবৃত্তিটাকে আরো ভালো করে তৈরি করার চেষ্টা করি এবং মানুষকে আরো ভালোভাবে সেটা পরিবেশন করে দেওয়ার চেষ্টা করি